বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো শিল্পকর্ম কেনা বা বিক্রয়ের ক্ষেত্রে আমার মনে হয় অনলাইন প্ল্যাটফর্মটাই সবথেকে সুবিধাজনক এখন সকলের হাতেই অনলাইন প্ল্যাটফর্ম পৌঁছে গিয়েছে সকলের বাড়িতে বাড়িতে এটিই আমার কাছে প্রধান মাধ্যম